হুম

দিই নাই বলুন

ওটা বেরোতে কুড়ি ট্রেন ধরে নেবেন ট্রেন রিজার্ভ আসবে থেকে ওখান থেকে হ্যাঁ গো হ্যাঁ হোটেল তো আপনি ওখানে পেয়ে যাবেন তো হয়ে ভাড়া এবারে আপনি যদি সিঙ্গেল নেন সিঙ্গেল বেডের ওই ভাড়া একটু কম হবে একটু ডবল বেডের ভাড়া বেশি হবে কীরম রুম নেবেন বলুন সিঙ্গেল বেডে আপনার এক নাইটে পড়ে যাবে ধরুন দু হাজার টাকা ডবল বেডে পড়ে যাবে পাঁচ হাজার টাকা

ট্রাভেল স্ট্যান্ডে গাড়ি আছে আপনাদের ঘুরিয়ে নেওয়ার জন্য বা রাখা থাকবে ওর আলাদা আলাদা চার্জ লাগবে একটা ট্রেনে করে যাবেন দাদা

হ্যাঁ ওটা হবে দাদা ওখান থেকে তো ওখান থেকে সব সময় ব্যবস্থা করা থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ